হ্যালো হ্যাঁ আমি বলছিলাম ওই একটা আলমারি নিতে চাই স্টিলের আলমারিই নিতে চাই গোদরেজ কোম্পানির আছে আচ্ছা দাম বেশি হোক না কিন্তু গোদরেজ আলমারিটা নিলেই ভালো কারণ ওটা শক্ত পোক্ত হুম না বড়োই নিতে চাই তো কটা চেম্বার আছে ওটা দুটো চেম্বার

আচ্ছা ওটা ছোটোর মধ্যে

না গোদরেজটাই নেব দাম বেশি হোক কারণ ওই সব জিনিসগুলো তো আর সবসময় কেনা হয় মানে কেনা সম্ভবও নয় আর কেনাও যায় না যাতে অনেকদিন যায়

আচ্ছা আচ্ছা না বড়ো সাইজেরই নেব আমি এ জন্য অর্ডার দিতে চাইছি হ্যাঁ আর কালারটা মানে বেশ সুন্দর চাই কালারটা আমাকে দেখাতে হবে আমি তাহলে যাব আপনার দোকানে